হ্যালো এটা কি দুর্গাপুর কাঠি রোল ঝালমুড়ির দোকান বলছেন বলছি আপনাদের দোকানে কি কি পাওয়া যায় ভালো

আর আপনি যে কাঠি রোলটা বলছেন সেই কাঠিরোলটা কতটা লম্বা থাকে আপনারা কি মুরগীর মাংসর কাঠি রোল করেন না শুধু ওই নিরামিষ কাঠি রোল করেন আমার যে আমার কতগুলো নিরামিষ খাবার মানুষ আছে আমি ভাবছি আমার একটা বার্থডে পার্টি আছে জন্মদিন যেখানে কাঠি রোলটা আপনার দোকান থেকে বলবো তা আপনি কি পুরো মানে বাসি তেলের কাঠি রোল করেন না টাটকা তেল দিয়ে ব্যবহার করেন হ্যাঁ তো আপনি যে কাঠি রোলটা যে দিন বিক্রি করেন যে তেল দিয়ে ভাজছেন তারপরে ভাজা বাকি তেলটা সেটা আপনি কি বাড়িতে নিয়ে যান না ঐটা ঐ তেলটা পরের দিন দোকানে ব্যবহার করেন ও মানে আপনার দোকানে খাবার খেলে মানে শরীর অসুস্থ হয়ে পরবে না তাইতো তাহলে ধরুন আমার জন্মদিনে একশো সত্তর খানা কাঠি রোল লাগবে আর আড়াইশো প্যাকেট লাগবে ঝালমুড়ি আপনি যে ঝালমুড়িটা বানাবেন সেটার মধ্যে আপনি বাদামও দেবেন বুটও দেবেন নারকেলও দেবেন লঙ্কাও দেবেন ঝালমুড়ির চানাচুর দেবেন সরষের তেলও দেবেন ওই ভাগ করে করে দেবেন না বুঝেছেন হ্যাঁ আপনার দোকানের আমি অনেক সুনাম শুনেছি আমি জানি যে আপনার দোকান আজকের দোকান নয় আপনার দোকান অনেক পুরনো অনেক পরিচিতি দোকান হ্যাঁ শুনুন হ্যালো